আমি কিছু দিন আগে ফেসবুক ব্যবহার করার সময় একটি হোম থিয়েটার দেখতে পাই বিজ্ঞাপনে এসেছিলো সেটি ছিলো বোটের একটি হোম থিয়েটার সেটি আমি ফ্লিপকার্ট বা এই ধরনের অন্যান্য বিশ্বস্ত অ্যাপগুলোতে গিয়ে দেখি প্রায় পাঁচ থেকে দশ গুণ বেশি দাম দেখাচ্ছিলো কিন্তু ওই হোম থিয়েটারটি আমি ফেসবুকে মাত্র হাজার টাকায় পেয়ে যাচ্ছিলাম সেটি দেখে আমি কিনি এবং কেনার এক দিন থেকে দুই দিন ব্যবহার করার পরে আমি কিছুটা খারাপ অবস্থা বুঝতে পারি এবং এক সপ্তাহ চলার পর সেটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় সেটি একদমই নকল একটি ফালতু প্রোডাক্ট ছিলো ওটি কিনে আমি অনেকটা ঠকে গিয়েছি আমি কাউকে না কেনার জন্য বলবো